পাঁচটি সংখ্যার মধ্যে সেগুলি হল এক লক্ষ কুড়ি হাজার পাঁচশো চল্লিশ তিন লক্ষ দশ হাজার তিনশো কুড়ি চার লক্ষ পঁচিশ হাজার দুশো বাইশ পাঁচ লক্ষ চল্লিশ হাজার একশো পনেরো ছ লক্ষ পঁয়তিরিশ হাজার তিনশো তেত্তিরিশ